সাঁতার কাটার আগে আপনারা খুব লাইটলি একটু খাবার খাবেন যেমন ফ্রুট জাতীয় জুস জাতীয় খাবার বা শুকনো কিছু খাবার খুব লাইটলি খাবার খাবেন সাঁতার কাটা চার থেকে পাঁচ ঘন্টা ধরো আপনি সাঁতার কাটলেন তার পরে আপনার খিদেটা যখন পাবে তখন আপনি ভারী কিছু খাবেন যেমন রাইস মাটন চিকেন সবজি ইত্যাদি ইত্যাদি কিন্তু সাঁতার কাটার আগে লাইট খাবার অবশ্যই খাবেন শরীরে বেশি ভারী খাবার খেলে সো সাঁতারের সময় অসুবিধা হতে পারে যেমন পেট ব্যথা করতে পারে শরীরের মধ্যে অস্বস্তি হতে পারে আর সাঁতার যখন কাটবেন তখন লাইট খাবার খেলে শরীরটা হালকা হালকা ফিল হবে সাঁতারটাও আপনার শরীরের ব্যায়ামটাও খুব সুন্দর হবে ওয়ার্কআউটের আগেও আপনি লাইট কিছু খাবার বাদাম জাতীয় জুস জাতীয় এইসব খাবার খেয়ে ওয়াক ওয়ার্কআউটের সময় খাবেন এটা খাবারের সম্পর্কে আর কি সেরকম খুব যে লাইটলি হচ্ছে আপনি খাবার খেয়েই সাঁতার কাটবেন কিন্তু ভারী খাবার যেন কখনোই খাবেন না আর সাঁতার একটা জা ব্যায়াম জাতীয় জিনিস তাই জন্য সাঁতার শেখার পরে আপনারা ভারী কিছু খাবেন যেমন রাইস চিকেন এ এভরিথিং ভারী ভারী যেসব খাবার আপনারা বাড়ির সমালোচো সচরাচর খান সেইগুলোও আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই আর খাবারের পরে একটু রেস্ট নিয়ে তার পরে আপনি সাঁতারে যেতে পারেন বা ওয়ার্কআউটে যেতে পারেন একটু রেস্ট নিয়ে ধরুন মিনিট পাঁচেক কিংবা দশ মিনিট একটু রেস্ট নিয়ে যাবেন কেন না তাদের শরীরটা খুবই ভালো হবে এবং পুষ্টিকর খাবার খাবেন যেমন পাকা কলা বাদাম তার পরে ফল জুস এই পুষ্টিকর খাবারগুলো খেলে শরীরে কিছু পুষ্টিও আসবে ব্যায়াম করলে আর আপনার অসুবিধা হবে না